হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো কৃতি বলছো তো আচ্ছা বলছি যে ভালো আছো হ্যাঁ ওই চলেই যাচ্ছে বলছি যে তুমি বাড়ি চলে গেছ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সেই কেনাকাটিগুলো করো আচ্ছা আচ্ছা এখন কেমন আছেন হ্যাঁ আমি তো ঠিক আছি আমার আসলে বলার ছিল যদিও তোমাকে এখন বলাটা উচিৎ নয় তোমার মায়ের শরীর খারাপ তুমি বললেই কিন্তু বাবু আমার তো কিছু করার নেই মানে তোমরা তো মানে ওই প্রতিশ্রুতির কাগজে তোমাদের সেই লেখা ছিল যে দুর্গাপুজোর আগে যাতে ভাড়া যাতে পুরোপুরিভাবে জমা দেওয়া হয় তো সেক্ষেত্রে তোমার বোধহয় দুমাসের বাকি রয়েছে তো দেখো তোমাকে আমি জোর করে এখনো পুজোর একমাস বাকি রয়েছে তো তুমি এখনই পাঠাতে আমি বলছি না একমাস দেখো যদি সেরকম মানে সুবিধা পাও তাহলে যদি পাঠিয়ে দাও মানে তোমাকে সেরমভাবে আসলে বলতেও পারছি না বুঝতেই পারছো তো হ্যাঁ হ্যাঁ সে দেখো তোমাদের তো দুহাজার দুহাজার করে নিই আমি মানে প্রতি মাসে দুহাজার করে নিই সেক্ষেত্রে তোমার যেহেতু দুমাসের বাকি রয়েছে তোমার চারহাজার টাকা হয় তো তুমি আমাকে পুজোর আগেই পুরোপুরি টাকা জমা দেওয়ার কথা কিন্তু তুমি যদি মোটামুটি আমায় তিনহাজারও পাঠাতে পারো এবং পুজোর মধ্যে বা পুজোর ঠিক পরে যদি একহাজার পাঠাও তাও আমি তোমার কাকুকে বলে দেখতে পারি আর কিন্তু কিছু টাকা কিন্তু একেবারেই জমা দিয়ে দিতে হবে বাবু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যতদিন পারি তোমাকে সময় দেব এবং তুমি যদি তোমার ওই টিউশানগুলোর থেকে টাকা পাও তখনই আমায় দিও আসলে নিয়ম হচ্ছে পুজোর আগে জমা দেওয়া সেতো তুমি জানোই আর তো তুমি বললে তোমার সমস্যা আছে আমি কাকুর সঙ্গে একবার কথা বলে নেব তুমি তাও যতটুকু পারো ততটুকু দিও বিশেষ কোনো চাপ নেই আর তবে পুজোর একসপ্তাহের মধ্যে গোটাটা কিন্তু দিতে হবে ঠিক আছে না না আমি একদমই আর আলাদা কিছু করছি না ওই দুহাজার টাকার মধ্যেই তোমাদের সব যোগ করা আছে জল আর বৈদ্যুতের বিদ্যুতের ভাড়া সবকিছু মিলিয়েই দুহাজার টাকা টাকা সেরকম বেশী আমি নিই না সেটা সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে কৃতি আজ রাখি তুমি আমাকে একটু জানি হুম